যেহেতু আমরা গ্রাম্য এলাকায় বসবাস করি তাই এখানে যে ফসল আমরা চাষ করি তা সরাসরি আমরা বাইরের রাজ্যে বিক্রয় করতে পারি না তার জন্য কি করতে হয় আমাদেরকে আমাদের যে মধ্যস্থ ব্যবসায়ী বা ছোটখাটো যেসব ব্যাবসায়ী আছে তাদেরকে আমাদের কিছু কম মূল্যে হলেও ফসলগুলি বিক্রি করতে হয় কারণ আমরা সেভাবে বিশাল আকারে বা বৃহৎ আকারে ফসল চাষ করতে পারি না আমরা খুব স্বল্প চাষ চাষবাস করি এবং আমাদের যে সরকারি ব্যবস্থা আছে সরকারের যেসব ফসল কেনার যে সংস্থানগুলি গড়ে উঠেছে তা কিন্তু আমাদের গ্রাম্য এলাকাতে খুব বেশি নেই যা আছে সব কিছুটা হলেও বাইরে একেবারে গ্রাম্য এলাকায় নয় কিছুটা টাউন এলাকায় এসব সমবায় সমান সমিতিগুলি থাকার কারণে আমাদেরকে বাধ্য হয়েই মধ্যস্থ ব্যবসায়ীদের কাছে কিছু কম মূল্যে হলেও বিক্রয় করতে হয় যা আমাদের ফসল উৎপাদন যে খরচ তার থেকে হয়তো কিছুটা বেশি পাওয়া গেলেও অনেক সময় সব সময় বেশি পাওয়া যায় না কিছু সময় আমাদের ক্ষতি করেও দিতে হয় কিন্তু তা করেও আমাদের গ্রাম্য এলাকার যেসব চাষি তারা এখনও বেঁচে আছে এবং একইরকমভাবে চাষকে ঘিরেই তাদের আজীবন সংসার জীবন এবং তাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ সব কিছু সে ব্যয় করে চলেছে